আমার কাছে যে জিনিসটা রয়েছে সেটা হল মোবাইল ফোন সেটা এক দিক থেকে যেমন খুব ভালো আবার অন্য দিক থেকে খুব খারাপ বলে আমার মনে হয় কারণ বর্তমান ছেলেমেয়েরা এই মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে সবসময় তারা মোবাইল ঘাঁটছে মোবাইলে বিভিন্নরকম গেম খেলছে বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ খুলছে এই কারণে তারা পড়াশোনার টাইমটা এই মোবাইলের মাধ্যমেই কাটিয়ে দিচ্ছে তা সেই কারণে তাদের ভালো ফলাফল পরীক্ষার ফলাফলও ভালো হচ্ছে না বাড়িতে অশান্তি লেগেই থাকছে বেশি কিছু বললে তারা বাড়ির বাইরে রাগ করে চলে যাচ্ছে এই কারণে আমার মনে হয় মোবাইল যেমন একদিকে ভালো তেমনি একদিকে খারাপও তাছাড়া মোবাইল দেখে দেখে অনেকের চোখেরও বিভিন্নরকম সমস্যা দেখা দিচ্ছে এমন কি ডাক্তারকে চোখও পর্যন্ত দেখাতে দেখাতে হচ্ছে এই কারণে আমার মনে হয় মোবাইল একদিকে যেমন ভালো একদিকে তেমনি খারাপও বটে